হ্যাঁ স্যার বলছেন হ্যাঁ বলছিলাম যে আমি আপনাদের স্কুলের অনিকের মা বলছি হ্যাঁ বলছিলাম যে আপনাদের স্কুলের যে ফার্স্ট ইউনিট টেস্টটা ওটা কবে হবে একটু বলতে পারবেন কারণ আমার কারণ আমার ছেলে আমাকে ঠিক ঠাক বলছে না মানে ও ঠিক ডেটটা জানে না আর কি যে কবে পরীক্ষা হবে মার্চ মাসে আচ্ছা আচ্ছা মার্চ মাসের পনেরো তারিখে তো ইউনিট টেস্টটা কি না বাড়িতে তো এই সব জিনিস নিয়ে কিছু বলছে না মানে ও হচ্ছে মানে স্কুল যায় কিন্তু ঠিকঠাকভাবে স্কুল থেকে জেনে আসে না কবে কি পরীক্ষা টরীক্ষা হবে আচ্ছা আচ্ছা তো বলা হয়েছে কিন্তু ও তো বাড়িতে এসে কিছু বলছে না আমাদেরকে তারপর তারপর বলছিলাম ওদের পরীক্ষার জন্য কিছু কোশ্চেন টোশ্চেন কিছু দিয়েছেন আচ্ছা আচ্ছা না বাড়িতে সেরকম পড়াশোনা করে না একটু আপনারা স্কুলে একটু ওর দিকে একটু নজর দেবেন আর আমরা বাড়িতে সেভাবে মানে ঠিক ঠাক নজর দিতে পারছি না ঠিক আছে এবারে এবার থেকে নজরটা দেবো ঠিকঠাকভাবে পড়াশোনাটা ঠিকঠাকভাবে ওর হচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনারা একটু ওর উপর একটু ভালোভাবে মানে নজর রাখবেন মানে স্কুলের মধ্যে ওর এমনিতেই বুদ্ধিটা খুব একটা ভালো নয় আর ও একটু পড়াশোনায় একটু পড়াশোনা করার সময় বা ওর মাথায় পড়াশোনাটা ঢোকাতে একটু সমস্যা হয় ওই জন্য ওর দিকে একটু ভালোভাবে আপনারা নজর দেবেন আর আমরাও দেখছি সামনে যেহেতু পরীক্ষা আমরাও নজর মানে আমরাও ঠিকভাবে দেখবো ওকে যে কীভাবে কি করছে না করছে হ্যাঁ সেটাই দেখছি এবার আমাদেরও হয়তো কোনো রকম সমস্যা থাকতে পারে আমাদের বাড়ির সমস্যার জন্য হয়তো কোনোভাবে হয়তো পড়াশোনাটা খারাপ করেছে তবে প্রথম ইউনিট টেস্টটা তো রয়েছে আর ওকে তো পরীক্ষাটা দিতে হবে আর ভালোভাবে রেজাল্ট করতে হবে তো ওই জন্যই মানে আমরাও নজরটা দেবো আর আপনিও একটু নজরটা দেবেন হ্যাঁ বাড়িতে তো পড়তে বসে কিন্তু তেমনভাবে মানে মনোযোগ সহকারে নয় হ্যাঁ ওই ওরকমই হবে হয়তো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনাদের স্কুলে যেয়ে পরীক্ষার আগে একবার আপনার সাথে কথা বলে আসবো এ বিষয়টা নিয়ে কারণ ফোনে তো সব সমস্ত কিছু তো ভালোভাবে তো মানে বলা যাবে না সামনে থেকে যেয়ে আমি ভালোভাবে কথা বলে আসবো আচ্ছা ঠিক আছে রাখছি